পশ্চিমবঙ্গের প্রধান আর্ট গ্যালারি বলতে আমার মনে পড়ে কলকাতায় পার্কস্ট্রিটে অবস্থিত ইন্ডিয়ান মিউজিয়াম যেখানে নানা রকমের আর্ট প্রদর্শন করা হয় নানা রকমের শিল্প রয়েছে সেখানে এবং নানা রকমের পুরোনো জিনিস এবং প্রত্নতাত্ত্বিক জিনিসপত্রও রয়েছে তাছাড়া আমি না আর কোনো যাদুঘর বা আর্ট গ্যালারিতে যাইনি কলকাতা যাদুঘরেও আমি যাইনি সেক্ষেত্রে আমি এই বিষয়ে আর বিশেষ কিছু বলতে পারবো না